হ্যাঁ বলছি দাদা আমি একটা তোমার মিষ্টির দোকান থেকে নম্বর দিলো আমাকে আমার একটা চেনা জানা দাদা তো তুমি রাঁধুনী মানে ক্ষীর রাধুনী কে বলছো তো হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ভাই আমার নতুন দোকান খুলেছি আমি তো নতুন দোকানে মানে রাঁধুনির আমার দরকার তো তুমি তো এখন বসে আছো তার জন্য আমি আর কি আমার নম্বরটা দিলো বলল যে হ্যাঁ ও ছেলটা ভালো আর কি আমার দোকানে ছিলো তো তার জন্য তোমার কল করলাম তো তুমি কাজ করবে

আচ্ছা আচ্ছা তো ঠিক আছে কীরকম তুমি যে দোকানে আগে কাজ করতে সেই দোকানে কীরকম তুমি পয়সা দিতো পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা তো আমাদের তো একটু বুঝতেই পারছ আমরা নতুন দোকান খুলেছি দোকানটা তো রানিং করাতে হবে তো একটু কিছু প্রথম প্রথম একটু কম দেবো বলতে সাড়ে চার বা চার দবো যখন তোমার যখন দোকানটার খুব রানিং হয়ে যাবে তখন তোমার নাহয় পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তো আচ্ছা ঠিক আছে তো আমাদের মিষ্টির দোকানটায় তোমার এই বাসস্ট্যান্ডের অ্যাড্রেসটা বলছি তোমাকে অ্যাড্রেসটা হচ্ছে বাসস্ট্যান্ডে আসবে বাসস্ট্যান্ডে দেখবে ফলের দোকানের সামনে দেখবে দোকান আছে রাহুল রাহুল মিষ্টি ভাান্ডার বলে আছে দেখবে তো ও দোকানটা আমাদের আর যদি কোনো অসুবিধা হয় আমার এই নম্বরে কল করে নেবে ঠিক আছে ঠিক আছে তাহলে আসো তাহলে বিকালে হুম হুম হ্যাঁ ঠিক আছে